ভারত এই যুগে উদ্যোক্তাদের জন্য একটি প্রকাশমান যুগ অনুভব করেছে কারণ এই সময় ভারতের ভারতের উন্নতির পিছনে অনেক ভালো ভালো ব্যবসায়ীরা এবং উদ্যোক্তারা ভারতে ইনভেস্ট করার চেষ্টা করছে কারণ এখানে এখানকার ভারতের এখন যেটা উন্নয়নের অবস্থা সেটা এরা ভারত এখন নিজেদের দেশের মধ্যে অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এবং এইগুলোকে আরও উন্নত করার জন্য চিন্তা করছে এবং আমাদের সরকারের এটা সরকারের মানে অনেক বড়ো অবদান রয়েছে এই উন্নতির পিছনে এবং যারা বড়ো বড়ো উদ্যোক্তারা আছে আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও যারা বিদেশেরও উদ্যোক্তারা আছে তারা এখন ভারতে নিজেদের ব্যবসা এবং নিজেদের বড়ো বড়ো যে শিল্পক্ষেত্র আছে সেগুলো তৈরি করার চেষ্টা করছেন কারণ ভারতে এখন যারা মানুষ আছেন এবং যারা যুব সম্প্রদায় আছেন তারা বিভিন্ন বিভিন্ন কিছুতে নিজেকে সফল করার উদ্যোক্তে মানে সফল করতে নিজেকে মোটিভেট করছেন তার জন্যে সরকার এখন বিভিন্ন ব্যবসা সমর্থন করছেন এবং আমাদের দেশের মধ্যে বিভিন্ন বড়ো বড়ো উদ্যোক্তা উদ্যোগ এগুলো নিতে চেষ্টা করছে